পশ্চিমবাংলার অর্থনৈতিক অবস্থা যদি ববলেন তাহলে বলা যায় তাহলে দেখা যাচ্ছে আর্থিক অবস্থা পশ্চিমবাংলার প্রায় ভেঙ্গেই পড়েছে এখানে কর্মসংস্থান আর্থিক অবস্থা ভালো হতে গেলে মানুষের কাজের দরকার কর্মসংস্থানের পরিস্থিতি খুবই খারাপ কর্মসংস্থান নেই তারপর দিন দিন জনসংখ্যা যেভাবে বাড়তে থাকছে তাতে অতো মানুষের কাজ তাদের খাদ্য বস্ত্র বাসস্থান একটা কঠিন জায়গায় দাঁড়াচ্ছে আর শিল্প ফিল্প তো সেইভাবে কিছুই হচ্ছে না সে পুরনো শিল্প যা পড়ে ছিলো তা বেড়েই গেছে একটা বাড়িতে ধরুন পাঁচ জন প্রাপ্তবয়স্ক লোক একজন থেকে মেরে কেটে দুজন কাজ করে তারপর দুজন যে কাজ করে সেখানে তাদের আয়ের পরিমাণ একেবারেই নিম্নে যা আয় করে সেখানে হ হচ্চে না তারপর লেখাপড়ার পরিমাণ লেখপড়া শিক্ষিত বেকার বেড়ে যাচ্ছে কিন্তু সেই শিক্ষা আস্তে আস্তে গুরুত্ব হারাচ্ছে বেশি শিক্ষিত করতে গিয়ে দেখা যাচ্ছে ছেলেটা কোনো কাজই করতে পারছে না সরকারি বলুন বেসরকারি বলুন একটা ইন্ডা আর কার কলকারখানাই বলুন সেই চাকরির আর কর্মসংস্থানের কোনো সুযোগই নেই আর এইখানে লিঙ্গ বৈষম্য বলতে যেন দিনে দিনে যেন মহিলার সংখ্যা যেন কমে আসছে এরকম একটা অ অনুপাত ছেলে মেয়ের অনুপাতে মেয়ে যেন কমে যাচ্ছে ছেলে যেন বেড়ে যাচ্ছে এরম একটা ব্যাপার আস্তে আস্তে পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে আর্থিক অবস্থা মানুষের ক্রমশ ভেঙ্গেই পড়ছে এরকম একটা ব্যাপার